আমি পরিদর্শন করেছি এরকম আকর্ষণীয় জায়গা অনেক রয়েছে তার মধ্যে বিভিন্ন জায়গা আমি ঘুরেছি কিন্তু আমার ভীষণ বিশেষভাবে খুব ভালো লেগেছে পুরী সমুদ্র সৈকত এত আমার মন কেড়েছে যেটা আমি কখনোই ভুলব না যেমন আমি পুরী সমুদ্রে স্নান করা সমুদ্রের ঢেউ দেখা এবং সবথেকে আমার ভালো লাগে জয় জগন্নাথ পুরীধামে গিয়ে পুজো দেওয়া খালি পায়ে হেঁটে হেঁটে জগন্নাথ মন্দির দর্শন করা এমনকি সেখানে লাইন দিয়ে সবাই ডিসিপ্লিনভাবে সুন্দরভাবে আমরা সেখানে পুজো দিতে যাই এবং পুজো দেওয়ার পরে যে প্রসাদ নিবেদন করা হয় ভগবানকে সেই প্রসাদ আমাদেরকে তখন তো দেওয়া হয় না সে আবার আমাদের আনতে যেতে হয় তার জন্য আমরা আবার যথারীতি বিকেলবেলা চলে যাই এমনকি সেখানে গিয়ে ধ্বজা ওড়ানো এই সব দেখতে দেখতে আমাদের কোথার থেকে সময় চলে যায় সেটা আমরা বুঝতেও পারি না এমনকি সেই প্রসাদ ভোগ আমরা নিয়ে আসি নিজেরাও খাই এবং আমাদের সাথে যারা যায় তাদেরকেও আমরা খাওয়াই এইভাবে আমাদের সেই সময়টা চলে যায় এমনকি ওই আকর্ষণীয় মুহূর্তগুলো খুবই সুন্দর যেগুলো আমরা কখনোই ভুলতে পারি না সকালে বিকেলে সমুদ্র সৈকতে বসা এমনকি সেই যে ঢেউ এবং তার আওয়াজ তার যে গর্জন ঢেউয়ের যে গর্জন সেই গর্জন আমাদের এখনও যেন কানে ভাসে